হ্যাঁ আমাদের স্কুল লাইব্রেরী আছে আমি ছোটোবেলায় তো অনেক ধরনের বই পড়েছি তার মধ্যে অনেক কমিক্স পড়েছি যেমন ঠাকুমার ঝুলি বিক্রম বেতাল তাপরে অনেক যেমন সিনড্রেলার গল্প

নন্টে ফন্টে বাঁটুল দি গ্রেট আমরা এসব প্রচুর পড়েছি ছোটোবেলায় তাপরে একটু যখন মাঝবয়সী হয়েছি তখন আমাদের ওই আম আমাদের বিভিন্ন ভূতের বই থাকে না একশোটি ভূতের বই বা বিভিন্ন হাসির বা মজার গল্পের বই গোপাল ভাঁড়ের বই এগুলো আমরা প্রচণ্ড পরিমাণে উপভোগ করেছি পড়েছি এখন তো আর সেই সব বই এরা কেউ আর পড়ে না তো আমার মনে হয় ওই সব বইয়ের যে গল্প থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায় যেমন মজাও হয় পড়ে মজাও লাগে তেমন শিক্ষাও থাকে অনেক কিছু শেখাও যায় তো আমার বিশেষ করে তো আমার খুব মা মনে পড়ে যেমন গোপাল মন খারাপ থাকলে গোপাল ভাঁড়ের গল্প পড়ো খুব হাসি পাবে মন ভালো হয়ে যাবে যেমন ঠাকুমার ঝুলি ওই ভূতের গল্প শাকচুন্নির গল্পগুলো ওগুলো খুবই আনন্দ দেয় আমাকে এবং খুবই মজা করে পড়েছি ওগুলো